গান শিখতে চাইলে মনে রাখতে হবে গলার সর যেন হারমোনিয়ামের বিভিন্ন শব্দকে চলাচল করার মতো সাবলীল হয় অভ্যাস বা রেওয়াজ নিয়মিত করতে হবে গান শেখার জন্য প্রাথমিকভাবে অপরিহার্য গান গাওয়ার উপযোগী গলার স্বর গান নানা রকমের হয় শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি অতুল প্রসাদী কীর্তন বাউল রক পপ ইত্যাদি এর মধ্যে আপনার একটির প্রতি বিশেষ ঝোঁক থাকতেই পারে তাহলে আমার পরামর্শ হবে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করুন এটি হল সঙ্গীত শিক্ষার ভিত বিভিন্ন রাগরাগিনীর সমন্বয়ে শাস্ত্রীয় সঙ্গীত গঠিত অন্যান্য যে কোনো সঙ্গীত কোনো না কোনো রাগ নির্ভর শাস্ত্রীয় সঙ্গীত আপনাকে তাল লয় সুরের মাত্রা স্বরের কম্পন ও নিয়ন্ত্রণ শিক্ষা প্রদান করবে যা আপনার যে কোনো গান গাওয়ার পথে সহায়ক হবে একজন সঙ্গীত গুরুর সন্ধান করা প্রয়োজন সেই গুরুকে যে অত্যন্ত খ্যাতনামা হতে হবে তার কোনো মানে নেই গান শিখতে আপনার দরকার সময় এবং যত্ন সহকারে শিক্ষা শাস্ত্রীয় সঙ্গীতের উপযুক্ত তালিম নেওয়ার পর আপনি বিশেষ কোনো এক সঙ্গীতের দিকে যেতেই পারেন তখন সেই নির্দিষ্ট সঙ্গীত সংক্রান্ত গুরুর সন্ধান করা উচিত সঙ্গীত গুরুর সাহায্যে আপনার গান গাওয়ার স্কেল নির্ধারণ করুন সঙ্গীত গুরুর কাছে একা তালিম নেওয়া উচিত নয় গান শেখার সময় আপনার একান্ত জরুরি আত্মবিশ্বাস